হ্যালো হ্যাঁ কোথা থেকে কোথা থেকে কোথায় যাবেন চেন্নাই হ্যাঁ কতজন যাচ্ছেন টিকিট অ্যাভেলেবল আছে তবুও আপনি সংখ্যাটা জানালে ভালো বলতে পারব হ্যাঁ দিতে পারব

না একটা সাইডে হবে দুটো হবে না ঠিক আছে সাড়ে সাতশো টাকা করে টিকিট আচ্ছা ঠিক আছে একটু দাঁড়ান

ঠিক বাইশশো পঞ্চাশ পাঁচশো টাকা তো পঞ্চাশ টাকার জন্যে খুচরো দেওয়া সম্ভব নয় আপনি দেখুন আপনার আশেপাশে যদি কেউ থাকে তার থেকে খুচরো করে নিন ঠিক আছে আপনি একটু তাড়াতাড়ি করুন হ্যাঁ তো এই নিন টিকিটটা